আমি নিজের থেকে প্রথম একদিন মুসুর ডালের বড়া তৈরি করার চেষ্টা করলাম কারণ সেই দিন আমার বাড়িতে কোনো সবজি ছিল না আমার তখন হঠাৎ মনে হল যে মুসুর ডালকে তো আমরা ডাল হিসাবে খাই তাহলে বড়া করে খেলে কেমন লাগে দেখি সেই কারণে আমি প্রথমেই সকালবেলা হতেই আগে কিছু মুসুর ডাল নিয়ে সেটাকে ভালো করে ধুয়ে জল দিয়ে ভিজিয়ে নিলাম তারপর সেটাকে আমি শিলনোড়াতে কিছুক্ষণ ভিজিয়ে রাখার পর শিলনোড়াতে ভালো করে পিন্ড করে বেটে নিলাম তাতে একটু কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম বাটার সময় তারপর সেটা পিন্ড করে বাটার পর আমি কুড়ুনিতে হালকা করে একটু পেঁয়াজ এবং একটু রসুন একটু আদা তাতে একটু কুড়ে নিলাম কুড়ে নেওয়ার পর সেটাকে অনেকক্ষণ ধরে একটু মাখালাম তাতে একটু জিরা গুঁড়া একটু লঙ্কা গুঁড়ো একটু হলুদ একটু নুন দিয়ে ভালো করে মাখালাম তারপর হঠাৎ একটা মনে পড়লো যে একটু ডিম দিলে কেমন হয় তখন আমি একটা ডিম এনে ডিমটাকে তার সঙ্গেই গুলে দিলাম গুলে দেওয়ার পর যখন একটু মনে হল যে টাইট টাইট হয় নি তখন আমি দুটি বেসন তাতে দিয়ে একটু টাইট টাইট করে মেখে নিলাম মেখে নেওয়ার পর সেটা আমি কড়াইয়ে সাদা তেল গরম করে হালকা হালকা করে একটু ছোটো ছোটো সাইজের বড়া আকার করে সেটাকে এ পিঠ ও পিঠ করে লাল লাল করে ভেজে নিলাম তারপর সেটা আমি সরষা আদা বাটা দিয়ে একটু ঝালও বানিয়েছিলাম এবং কিছুটা ভাজাও খেয়েছিলাম আমি কখনও কিন্তু মুসুর ডালের বড়া ডিম দিয়ে ভাজা এইভাবে খাই নি খেতে ঠিক খুব সুন্দর লাগছিলো ওরকম করে যদি রান্না করা যায় এবং ওর সঙ্গে আমি একটা আলুও দিয়েছিলাম যেমন মনে হচ্ছে যে ছোটো ছোটো করে ডিমকে গুঁড়ো গুঁড়ো করে ভেজে আমি সেটাকে ঝোল বানিয়েছি বাড়ির সবাই খেয়েও কিন্তু খুব ভালো বলেছিলো আমি কিন্তু সেটা প্রথম নিজের হাতে কিন্তু তৈরি করেছিলাম